যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাই এখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি প্রতিদিন সকালে পাখিদের খাবার খেতে দিই তখন আমি দেখি যে অনেক রকমের পাখি খাবার খেতে আসে এবং প্রতিদিন রঙ বেরঙের পাখিদের দেখতে পায় এছাড়া কিছু পাখিই দেখতে পাই যারা মাঝে মাঝে আসে তাদের দেখতে খুব সুন্দর হয় তাদের গায়ের রঙ নীল ঠোঁটটা লাল রঙ এবং চোখ খুব সুন্দর এবং তাদের আকৃতি অনেক ছোটো হয় অন্যান্য পাখিদের তুলনায় এই পাখিদের দেখতে অসাধারণ লাগে আমার আমি প্রতিদিন সকালে যখন খাবার খেতে দিই পাখিদের তখন তাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি মাঝে মাঝে আমার খুব মনে হয় তাদের যদি তাদের যদি কিছু ফটো তুলে তুলতে পারতাম তাহলে খুব ভালো হতো সেই ফটো আমি পরে ফোন থেকে দেখতে পেতাম তাছাড়া আমি সেই ফটোগুলো কিছু কিছু কম্পিউটার থেকে বের করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখতাম এছাড়াও আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠ আছে সেখানে যদি বিকালে যাওয়া যায় তাহলে অনেক নতুন নতুন পাখিদের দেখা যায় যাদের আমরা আগে কখনও দেখিনি একদিন আমি সেই মা মাঠে বিকোলে গিয়েছিলাম এবং কিছু নতুন নতুন পাখিদের দেখেছি তাদের দেখে আমার খুব ভালো লেগেছে এবং কিছু নতুন পাখির ফটোও তুলেছি অনেক কষ্ট করে আর তাছাড়া আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা পথ গেলে একটা জঙ্গল পড়ে সেখানেও মাঝে মাঝে আমি যাই সেখানে গিয়ে কিছু পাখি দেখি যেমন শালিক টিয়া ময়না কোকিল বাবুই ফিঙে শকুন কাঠ ঠোকরা চড়ুই কাক পায়রা এই পাখিগুলোকে দেখে আমার মন খু খুব ভালো হয়ে যায় আমি তাদের ফটোও তুলি এছাড়াও কিন্তু পাখি দেখে পাখি দেখি তাদের ফটো তুলি আমাদের গ্রামের বাড়ির পুকুর থেকে যখন মাছরাাঙা পাখি দেখ মাছরাঙা পাখি যখন মাছ ধরে খায় তখন খুব দেখতে ভালো লাগে সেটাও আমি ফটো তুুলি আমাদের গ্রামে যে নদীটি আছে সেখানে যখন আমি বিকালে যাই তখন দেখি সারি সারি বক উড়ে যায় সেগুলোও ফটো তুলে রাখি